আপনি কীভাবে সরকারের কাছ থেকে কৃষির জন্য নতুন বিদ্যুৎ সংযোগ পাবেন হ্যাঁ আমি আমি একটা ট্রান্সফরমার ট্রান্সফরমার করার জন্য আবেদন জানিয়েছিলাম সরকারের কাছে সেটা করেও দেবে বলেছে কারণ তারা জানিয়েছে সেই ট্রান্সফরমারটা পুড়ে যাওয়ার ফলে এবং না থাকার ফলে এখন তাই মিনি চলাচল বন্ধ হয়ে আছে সেই মিনির ফলে কৃষি জমিতে যে চাষবাস হয় সেই পানীয় জল না পাওয়ার ফলে কৃষি জমিতে তার ফলন হচ্ছে না জমি শুকিয়ে যাচ্ছে তার ফলন শুকিয়ে যাচ্ছে ফলন বাড়ছে না কিছুই হচ্ছে না তাই আমি সরকারের কাছে আবেদন করেছি যেন তারা খুব শীঘ্রই তাড়াতড়ি ট্রান্সফরমারটা বসিয়ে দেয় যাতে মিনি চলাচলটা খুব শীঘ্রই তাড়াতাড়ি চালু হয়ে যায় যাতে মানুষজন আরে বেঁচে থাকার জন্য কারণ এই সবজি আরে না হওয়ার ফলে মাটি শুকনো হয়ে যাওয়ার ফলে মানুষজন কিছু খেতে পাচ্ছে না খাবার পাচ্ছে না সেইজন্য মানুষ যাতে সসম্মানে খুব ভালোভাবে বেঁচে থাকতে পারে সেইজন্য খাওয়া দরকার খাওয়া দরকার হলে জলও দরকার পানীয় জলের দ্বারা সব ফসল হয়ে যেন মানুষজন খুব ভালোভাবে পায়